ঠিক আছে আসুন আসুন আসুন বসুন বসুন এবারে জল কফি কী দেবো দাদা আপনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসুন আপনি আপনাকে অনেক রকম আমাদের এখানে জানেন তো এখন অনেক রকম ফোন আছে আইফোন আছে অ্যানড্রয়েড ফোন আছে বোতাম ফোন আছে তবে আমি একটা জিনিস বলি যে আপনি তো আপনার কাকার জন্য নেবেন বয়স্ক মানুষ ঠিক আছে তার সুবিধা ব্যবহারের সুবিধার জন্য আমার মনে হয় বোতাম ফোন যে ছোটো ফোন সেগুলো নিলে উনি কথা বলার এবং মেসেজ করা এইটুকু আপনার করতে পারবে আপনার কি সেটাই দরকার কাকাকে দেওয়ার জন্য কথা বলার জন্য এবং মেসেজ পাঠানো না অন্য কিছু আরও কিছু উনি অনলাইনে কাজ করতে চান সেইরকম বিশেষ বিশেষত্বযুক্ত ফোন লাগবে

একদম ঠিক বলেছেন একদম কাকাকে আপনি তাহলে এই সেটটা নোকিয়ার এই সেটটা আপনি দিন ওনার জন্য খুব সুবিধে হবে ব্যবহারের জন্য উনি সহজ হবে ভয় পেয়ে যাবেন না বেশি দামি ফোন নয় তাহলে আপনি নোকিয়ার এই ফোনটা নিন কাকাকে দিন কাকা খুব খুশি হবে উনি অনায়াসে জিনিসটা ব্যবহার করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা করতে পারবেন আপনি যে যেটা দিচ্ছেন সেটা ভালোভাবে ব্যবহারও করতে পারবেন একদম তাহলে আপনি এই সেটটা নিয়ে যান কাকাকে দিন দেখুন আমার মনে হয় কাকারও ভালো লাগবে আর আপনার পক্ষে আপনি যে জন্য দিতে চাইছেন কাকাকে কাকাও সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন জিনিসটার উপযোগিতাটা পেয়ে যাবেন তিনি একদম ঠিক আছে আমি তাহলে বিল কাটতে দিয়ে দিই বিল কাটতে দিয়ে দিই আপনি নিয়ে নিন ঠিক আছে আবার আসবেন ধন্যবাদ আবার আসবেন আমার দোকানে একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ